সংবাদের প্রতি সমাজের মূল সাংস্কৃতিক বিষয় নিয়ে খুব একটা বেশি আলোচনা করা হয় না কারণ সংবাদের বেশি খবরা খবর আলোচনা করা হয় আবার গণমাধ্যম আমাদের কাছে খুবই বিশেষ মাধ্যম এর মাধ্যমে আমি একটা জায়গার খবর আর এক জায়গায় পৌঁছে যায় খুব সহজেই গণমাধ্যমের প্রতিনিয়ত ফোনে বিষয় তুলে ধরা হয় যেমন বিভিন্ন ধরনের চলচ্চিত্র তুলে ধরা হয় আবার বিভিন্ন রেডিওর সাহায্যও আমরা রোজ খবরা খবর শুনে থাকি টি ভির সাহায্যেও আমরা অনেক কিছু জানতে পারি আবার আর ওর সাথে আমরা অনেক কিছু দেখতেও পাই টি ভিতে প্রতিনিয়ত প্রচুর লোক নিয়মিত দেখে থাকে তাই আমাদের সমাজে গণমাধ্যম খুবই জনপ্রিয় আর তাই গণমাধ্যমকে লোকে খুবই পছন্দ করে এই গণমাধ্যমের মাধ্যমেই দেশ বিদেশের নানা খবর জানতে পারি আর দূরের দেশের লোকের সাথে কথা বলতে পারি